হ্যাঁ আমি সিনেমেটিক শর্টস নিই সিনেমেটিক শর্টস নেওয়ার জন্য ভালো ক্যামেরা দরকার আর হাতটা স্টেবেল হওয়া উচিৎ যে যদি হাত স্টেবেল না হয় তাহলে সিনেমেটিক শর্টস ভালো আসে না সিনেমেটিক শর্ট অল্প অল্প করে ভিডিও নেওয়া হয় ওইটা এডিট যখন এডিট করতে আমি বসি তখন ওই অল্প অল্প ভিডিওগুলো একটা ভিডিও একটা সব ভিডিওগুলো জয়েন করে একটা ভিডিও বেরায় ওটার মধ্যে অল্প ও লাগায় অল্প জুম ইন করি জুম আউট করি নিয়ে ওটার মধ্যে গান বসাই ওটা দেখতেও ভালো লাগে দেখতেও ভাল লাগে